সাত তিন দুহাজার ছয় তিন সাত দুহাজার কুড়ি দুই তিন দুহাজার পনেরো পাঁচ আট দুহাজার চোদ্দো পনেরো এক দুহাজার তেইশ